এই সময় কোভিড পরিস্থিতি চলছে এই সময় আপনার গাড়িতে মাস্ক পরে না পরে গাড়ি চালাছেন লজ্জা করে না আপনার এই সময় কত মানুষ মারা যাচ্ছে কোভিডের ফলে আর আপনার ক্যাফে পরিষ্কার নেই আপনি এখন থেকে গাড়ি চালানোর সময় মাস্ক ব্যবহার করবেন আর সব সময় হাত ধোবেন স্যানিটাইজার কাছে রাখবেন এইখানে কত দূর দূর থেকে মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে আপনাদের ক্যাফে আপনাকে বিশ্বাস করে আর আপনি মাস্ক ব্যবহার করছেন না যদি আপনার করোনা হয়ে যায় যা আপনার পরিবারের ক্ষতি হয়ে যায় বা আপনার সাথে যে আরোহী যাবে ওর যদি ক্ষতি হয় ওর যদি করোনা হয়ে যায় তাহলে কী হবে এই জন্য এর পর থেকে আপনি গাড়ি চালানোর সময় মাস্ক ব্যবহার করবেন আর পরিবহন এজেন্সিকে আমি বলতে চাই বাস এবং ক্যাফে সিটগুলো ভালোভাবে পরিষ্কার করা হয় এবং মাস্ক পরে গাড়ি চালানো হয় এবং বাসে যাতে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয় যাতে মানুষ স্যানিটাইজার ইউজ করে বাসে প্রবেশ করে এবং এবং বাস সেভ থেকে প্যাসেঞ্জারগুলো নামার পর যাতে সেটিকে পরিষ্কার করা হয়